নমস্কার আমি র্যাপিডোয় যাওয়ার জন্য একটি ক্যাব বুকিং করেছিলাম কিন্তু আমার যে নিজের লোকেশান সেটি ভুলবশত ভুল দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য হয়তো ড্রাইভার সঠিক সময়ে পৌঁছতে পারছে না ওই জন্য অনেক সময় দেরি হয়ে যাচ্ছে আমি আমার লাইভ লোকেশান শেয়ার করেছি তারপর ড্রাইভার আসতে পারে নি দয়া করে ক্যাবটি ক্যান্সেল করুন এবং আমার টাকাটি রিফান্ড করার ব্যবস্থা করুন কারণ যে পরিমাণ দেরি হয়ে গেছে আমি আর এই সময় সেখানে পৌঁছে কিছু করতে পারবো না তাই আমার সেখানে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই এবার আমার ক্যাবটি ক্যান্সেল করুন